এক বিখ্যাত দার্শনিক বলেছিলেন রাষ্ট্র কীরম হয় রাষ্ট্রের মানুষ যেমন হয় রাষ্ট্রের মানুষ কিসে খুশি দান ধ্যান অনুদান হোক অথবা সার্বিক উন্নয়ন তার চাহিদা তার শিক্ষা দীক্ষা বোধ রুচি সমস্ত নিয়েই তার যে চাহিদা তার প্রতিফলন সে ফলায় রাষ্ট্রের কাছে বিভিন্ন সময় থেকে বিভিন্ন সময়ে দেশ বলুন রাজ্য বলুন সব জায়গাতেই প্রতি মুহুর্তের সঙ্গে মানুষের চাহিদার বদল হয় কিন্তু একজন মানুষ হিসাবে মানুষের যে নিজস্বতা তা যদি সরকারের উপর নির্ভরশীল হয়ে পড়ে তাহলে মানুষের প্রকৃত উন্নয়ন কতোটা সম্ভব তা নিয়ে আমার সন্দেহ আছে জল সরবরাহ বলুন পরিবহন বলুন আবাসন বলুন রাস্তাঘাট বলুন এটা যে কোনো সরকার করতে বাধ্য তার মধ্যে কিছু আহামরি কিছু নেই কিন্তু রাজ্যের মানুষ দেশের মানুষ কতোটা আগামীর যে দিন আগামীর যে দিনের অভিমুখ কতোটাতে সে সাফল্য পেলো বা কতোটা পিছিয়ে গেলো তা নিয়ে প্রকৃত উন্নয়ন মানুষের সমাজের এটাই আমি বিশ্বাস করি